হ্যালো বলছেন হ্যাঁ বলছি বলুন হ্যাঁ এখন তো ডিসকাউন্ট চলছে এবার আপনি যেরকম জিনিসপত্র কিনবেন তার ওপর সেরকম সব জিনিসের তো একই রকম ডিসকাউন্ট নয় বিভিন্ন জিনিসের বিভিন্ন রকম ডিসকাউন্ট আছে যেরকম জিনিসপত্র কিনবেন বিভিন্ন কাপড়ের ওপর বিভিন্ন রকম ডিসকাউন্ট কোনোটাতে ফাইভ পার্সেন্ট কোনোটাতে ফিফটিন পার্সেন্ট কোনোটাতে ফিফটি পার্সেন্ট বিভিন্ন রকম ডিসকাউন্ট রয়েছে শাড়ির ওপর বিভিন্ন জামার ওপর আপনি কি জামা শাড়ি সবই কিনবেন তো না শুধু শাড়ি তাহলে আপনি সময় করে আসুন দোকানে তাহলে সামনাসামনি কথা বললে ভালো হবে দেখবেন দেখে যেটা আপনার পছন্দ সেরকম দেখে শুনে ডিসকাউন্ট করে দেওয়া যাবে যা হোক একটা দোকান তো সবসময় খোলা থাকে ওই দুপুরের দিকে এক ঘণ্টা বন্ধ থাকে বাকি সবসময় খোলা থাকে আপনি আসুন দেখুন যেরকম জিনিস কিনবেন ও দেখে শুনে ডিসকাউন্ট করে দেওয়া যাবে একটা আচ্ছা ঠিক আছে দিকে আসুন বিকেলের দিকে তো ফাঁকাই থাকে মোটামুটি দোকান আসুন দেখে শুনে করে দেবো হ্যাঁ সে না হয় দেখা যাবে আপনি আসুন না

হুম ঠিক আছে